হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলছি বলুন কী অসুবিধা হয়েছে বলুন আচ্ছা এই ব্যাপার কিন্তু মনে হয় হতে পারে সেটা যখন আপনি দেখেছিলেন যে অর্ডার দিয়েছিলেন তখন এটার একটা দাম ছিলো হয়তো কিন্তু এখন তো এই দামেই যাচ্ছে কিন্তু কী কী করা যেতে পারে বলুন হ্যাঁ আপনি হয়তো নিয়ে আসতে পারেন ওই জন্য কিছু করা যেতে পারে দেখছি আমি আরে কী এটা করতে গেলে তো আপনাকে আসতেই হবে কিছু করার নেই কারণ আপনি দাম কমাতে চান আসবেন না এটা কি হতে পারে আপনাকে তো আসতেই হবে দেখছি আপনি আসুন না কী করা যায় দেখছি যদি আপনার এতোটাই সমস্যা থাকে না না অনলাইনের দাম হ্যাঁ বলুন বলুন কী বলছেন আপনি আপনি এই নটার পর থেকে যখনই আসবেন সকাল নটার পর থেকে যখনই আসবেন অসুবিধা নেই কিছু আপনি আসুন না না না এটা করলে কী করে হয় আপনি সামনা সামনি কথা বললে একটা ভালো ব্যাপার হতো না কী সমস্যাটা সেটা তো জানা যেতো সামনা সামনি এসে কথা বললে না আপনি আসুন না দেখছি তারপরে কী করা যায় হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি আসুন